হ্যালো বলুন হ্যাঁ বলছি রাজেশ ময়রা হ্যাঁ বলুন আচ্ছা বলুন আচ্ছা হুম আচ্ছা আচ্ছা বলুন কি করতে পারি আপনার জন্য আচ্ছা

আচ্ছা দেখুন দাদা আমি হ্যালো আমি এখন একটা দোকানে কাজ করছি সেটা এখনো আমি এখনো ছাড়িনি এবার আপনি যদি আমাকে আমার প্রাপ্য ঠিক মত দেন সুযোগ সুবিধা যদি দেন তাহলে আমাকে সময় লাগবে ওখানে বলতে কারণ ওখানে বললে তো মালিক সঙ্গে সঙ্গে ছাড়বে না আপনি যদি এখন আমাকে সবকিছু বলেন কি দেবেন কি দেবেন না কোথায় থাকবো কি পাবো কি পাবো না তারপরে আমি তাহলে কথা বলে দেখবো আমার কোথায় পোষাচ্ছে কারণ আমি তো নিতান্ত সাধারণ মানুষ কাজ করে খাই পয়সার জন্য দুটো করতে হয় আমায় কাজ তো আপনি কত দেবেন পারিশ্রমিক আচ্ছা আচ্ছা আপনি কি শুধু সীতাভোগ বানানোর জন্যই আমাকে ডাকছেন না আরও আদার্স কিছু মিষ্টি বানাতে হবে আচ্ছা প্রতিদিন আপনার সীতাভোগের চাহিদা কত আচ্ছা তার সঙ্গে আপনি আমাকে আর কি সুযোগসুবিধা দেবেন আমার খাওয়াদাওয়া থাকা খাওয়াদাওয়াটা ওটা একটু দাদা তিনশো করলে ভালো হত আড়াইশোটা একটু কম হয়ে যাচ্ছে তিনশো করলে একটু ভালো হত না সেরকম না দাদা দেখুন আগে ঝগড়া করা ভালো পরে ঝগড়াটা ভালো না আমার মনে হয় তিনশো আপনি করতে পারবেন আপনার আপনার দোকানে চব্বিশ ঘণ্টা খোলা আপনার দোকান চব্বিশ ঘণ্টা খোলা আপনার চাহিদা আছে প্রতিদিন দশ কেজি মিহিদানা সেল হয় আপনি দাদা পারলে পারেন ঠিক আছে ঠিক আছে একটু দেখুন না ঠিক আছে আমি লাস্ট আমি আমার পারিশ্রমিক বলছি দুশো আশির কমে আমি কিন্তু করবো না কাজ এবার আপনি ভেবে দেখুন না না না দুশো আশির কমে হবে না দুশো আশি করুন আমি এখনই ফাইনাল করে দিচ্ছি সামনের মাস থেকে আমি চলে আসবো আচ্ছা ঠিক আছে দুশো ষাট টাকাই ফাইনাল হল কিন্তু সামনের মাস থেকে আমি আসবো না না না না আমি চলে আসবো আসানসোল স্টেশনের সামনেই তো আমি চলে আসবো ঠিক আছে ঠিক আছে ওকে তাহলে এই কথা হল দুশো ষাট টাকা ফাইনাল সামনের মাসে আমি এক তারিখে জয়েন করছি ঠিক আছে ফাইনাল